ট্রেন আমরা পরিবারসহ একবার ট্রেনে করে হাওড়া অবধি গেছিলাম আমরা ঘর থেকে বেরোলাম তারপরে আমরা এসে সেখান থেকে স্টেশানে পৌঁছালাম স্টেশান থেকে আমরা টিকিট কেটে লোকাল ট্রেনে করে হাওড়া গেলাম এবং এইখানে ট্রেন হয় দু প্রকার লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন আমরা লোকাল ট্রেনে গিয়েছিলাম আমাদের আমরা যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনটিতে অনেক ভিড় ছিলো এবং ট্রেনটিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিলো দিয়ে আমরা যখন হাওড়া স্টেশানে পৌঁছালাম তখন আমরা স্টেশান থেকে হাওড়াটা গোটাটা ঘুরলাম তারপর আমরা স্টেশানে করে আবার যখন ফিরছিলাম তখন আমরা ট্রেনের অপেক্ষায় স্টেশানে বসেছিলাম কিন্তু আমরা সে ট্রেনটি পাইনি তারপরে আমরা একটি এক্সপ্রেস ট্রেনে উঠলাম এক্সপ্রেস ট্রেনটিতে পুরো পুরোটা ফাঁকা ছিলো তাই আমরা নিজের মন মতো করে আসতে পেলাম ট্রেনটি যখন আমাদের স্টেশানে ঢুকেছিলো তখন সে বিশাল একটি হর্ন দিয়ে সে ঢুকেছিলো সে আমাদেরকে সতর্ক করে দিয়েছিলো তেমনি এবার ট্রেনের ইঞ্জিন হয় ট্রেনের ইঞ্জিন দু সাইডে থাকে ট্রেনের শব্দের ট্রেনের চাকার শব্দ প্রবল ট্রেনের বাথরুমগুলো খুব ভালো হয় না কারণ যেখানে জেনারেল হয় সেখানে ট্রেনের বাথরুম একবারে ভালো হয় না এমনি করতে করতে আমরা এক্সপ্রেস ট্রেনে করে যখন বাড়ি ফিরলাম এক্সপ্রেস ট্রেনে করে আমরা বাড়ি ফিরে গেলাম